আমরা গ্রামে বসবাস করি আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের মনে একটা আগ্রহ থাকে খেলাধুলোর প্রতি কারণ আমরা ছোটো থেকে খেলাধুলো দেখে বড় হয়েছি এবং খেলাধুলো করেও বড় হয়েছি তো আমাদের গ্রামীণ জীবনে প্রত্যেকটা জন সাধারণ জনগণের মধ্যে এটাই থাকে যে আমরা মাঠে যদি কখনও বৃষ্টি হয় বা মাঠে কখনও কোনো খেলাধুলোর আয়োজন হয় তো আমরা চেষ্টা করি সেই খেলাধুলোটাতে যোগদান করার কারণ তাতে আমাদের খুবই ভালো লাগে